এমন একটা জিনিস আছে যেটা আপ আমাকে দীর্ঘ সময়ের জন্য সাঁতার কাটতে অনুপ্রাণিত করে বা লক্ষ্য স্থির থাকতে সাহায্য করে সেটা হচ্ছে ব্যায়াম বা যোগাসন সাঁতার কাটার সময় যে নিঃশ্বাস বন্ধ করে রাখতে হয় সেটা আমাকে অনুপ্রাণিত করে যোগাসন বা ব্যায়াম আমি সাঁতার সাঁতার কাটার আগে যে এনার্জি পাই সেটা খাবার খেয়ে পাই